আমি যে কোনো রেসিপি সঠিকভাবে অনুসরণ করে থাকি অন্যদের স্বাদের ওপরে ভিত্তি করে তাৎক্ষণিক উদ্ভাবনা খুব একটা করি না নিজে রেসিপিটা ভালো করে দেখে ঠিকঠাক মতো করে নিজের মতো করে আমি বানানো চেষ্টা করি যে কোনো রেসিপি আর অন্যদের কোনো মানে তাৎক্ষণিক যে উদ্ভাবন সেই রকম বলতে গেলে কারও অন্যদের কাছে কোনো কিছু কোনো রেসিপি সম্বন্ধে হয়তো একটা স্বাদের কথা শুনলাম সেটার মধ্যে চিন্তা আমি নিজে নিজে চিন্তা করে নিই যে এটা কী রকম করে কী হতে পারে যখন বলল যে এটায় এই ধরনের স্বাদ তখন আমি নিজে নিজে ভেবে নিই যে এটার মনে হয় আমার মতো করে হ্যাঁ কোনো একটা রেসিপি আমার মনে হলো যে এটা হয়তো ওরা হয়তো কোনো রেসিপিতে একটা সস ব্যবহার করেছে আমার সেটা মনে হলো যে আমি একটা টমেটো দিয়ে তো আমি নিজে নিজেও এটা টমেটো দিয়ে শুরু করতে পারি এটা তো টমেটো পেঁয়াজ রসুন দিয়ে দিলেও তো সসের স্বাদটাই এসে যাবে এই রকম আর কি আমার এটাই আমার তাৎক্ষণিক উদ্ভাবন